বাচ্চাদের আঁকা বা পেন্টিংয়ের জন্য শিলি কোনো বয়েসের কোনো বয়েসের কোনো ইয়ে সঠিক সময় বা কোনো ই হয় না যে কোনো বয়েসে আঁকা শেখা যায় একটা বাগ যেরকম পড়াশুনা শেখার জন্য একটা বয়সের দরকার হয় ছ বছরে ওয়ানে পড়তে হবে বা কোনো দুই আড়াই বছরে প্রি নার্সারিতে ভর্তি করতে হবে কিন্তু আঁকার জন্য সেরকম কোনো বয়সের আমি যতোটা জানি কোনো ব সময় বা বয়েসের কোনো ব্যাপার হয় না একটা ছোটো বাচ্চা যে সবে লিখতে আরাম্ভ করেছে বা পড়াশুনা করতে আরাম্ভ করেছে মানে যতক্ষণ না আঁকতে পারে যারা হাতের পেন্সিলস ধরতে পারে সে আঁকতে সে আঁকতে পারবে তার জন্য কোনো বয়েসের দরকার হয় না আবার অনেকে থাকে পারিবারিক চাপে বা আনুষাঙ্গিক বাড়ির চাপে হয়তো আঁকতে পারে না কিন্তু আঁকতে খুব ভালোবাসে তারা হয়তো অনেক বয়েসকালেও তারা আঁকতে পারে আঁকতে আঁকা শেকে আঁকা শেখার কোনো বয়স হয় না যারা আঁকতে আঁকতে চায় বা আঁকা আঁকা ভালোবাসে তারা যে কোনো বয়সেই আকঁতে পারবে আঁকা করবে আঁকবে শুধু ছোটোবেলায় যে আঁকা শিখতে হয় পড়াশুনার মতো সেরকম আঁকার কোনো বয়স হয় না আঁকার কোনো বয়সের সীমাই হয় না আমি যেরকম নিজে ছোটোবেলার থেকে আঁকা শিখেছি এখনো যেউ যে বয়েসটা এসে দাঁড়িয়েছে স্তখন এখনো পর্যন্ত আমি আঁকাটা চালিয়ে যাচ্ছি ছোটোবেলায় যে আমার বাবা যে খুব ছোটোতে যে আঁকা শিখিয়েছে তা না যথেষ্ট মানে ছয় সাত বছর হয়েচে তখন থেকে আমি আঁকা শিখছি এখনো পর্যন্ত কন্টিনিউ আঁকাটা চালিয়ে যাচ্ছি